হাইক করার জন্য আমার প্রিয় ভূখণ্ড হলো পর্বত আমি তুষারময় পাহাড় পর্বত দেখতে খুব ভালোবাসি এখানে যখন সূর্য অস্ত যায় তখন আমার দেখতে খুব সুন্দর লাগে আমার মন ভরে যায় সেজন্য বারে বারে আমি বিভিন্ন পাহাড়ের কাছে চলে আসি বেড়াতে এবং আমার ঘুরতে খুব ভালো লাগে আমার খুব আনন্দ হয় আমি যখন পাহাড়েতে দেখি যখন সূর্য অস্ত যায় মনটা আমার খুব আনন্দে ভরে যায় সেই আনন্দ প্রকাশ করা অসম্ভব এত সুন্দর অনির্বচনীয় কী সুন্দর মনোরম দৃশ্য আমার চোখ জুড়িয়ে যায় আমার দেখতে খুব ভালো লাগে আমি সেই জন্যে বার বার পাহাড়ের টানে ছুটে আসি দূরদূরান্ত থেকে